থালা বাসন ধোয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করতে বললে আমার মনে হয় যে থালা বাসন একটা খাবার খাওয়ার ব্যাপার আছে খাবার খাওয়ার মধ্যে পড়ে তো সেটার মনে হয় যে সেটা যথেষ্ট রকমভাবে এবং যথেষ্ট পরিমাণে সেটাকে যথেষ্ট পরিষ্কার করতে হবে এবং হাইজিন মেনটেন করতে হয় সেক্ষেত্রে তৈলাক্ত বাসন পরিষ্কার করতে আমার মনে হয় যে বাজারে নানাধরণের বার পাওয়া যায় এবং জেল পাওয়া যায় যেগুলোতে বাসন পরিষ্কার হয় এবং আমাদের আগেকার দিনের মানুষজনরা যেমন মাটি দিয়ে বা ছাই দিয়ে বাসনপত্র পরিষ্কার করত সেগুলো সেই পন্থা মানলেও আমার মনে হয় যে বাসন পরিষ্কার থাকে এবং হাইজিনটা কনট্রোল করার জন্য আমার মনে হয় যে বাজারে যে সমস্ত বার বা জেল পাওয়া যায় সেগুলো দিয়ে বাসন ধুলে ভালো হয়